আমি আমার পরিবারকে নিয়ে ধর্মীয় উৎসবে খুবই ভালোভাবে কাটাচ্ছি এই এই উৎসব অনুষ্ঠানের মধ্যে আমার আমরা প্রায় সমাজের সর্ব শ্রেণির ও সর্ব স্তরের মানুষের আসল মানুষের উপর অনেকটাই দেখতে পাই এবং স্বল্প স্থায়ী হলেও শ্রেণি স্তরে নির্বিশেষ মানুষের এই এই সম্মিলন সমবায়ের প্রয়োজন সামাজিক সমষ্টি জীবনের গোঁড়া শক্ত রাখার জন্য খুবই বেশি সেকথা পরে বলছি ধর্মীয় উৎসব অনুষ্ঠান আর ঠিক সব উজ্জীবিত করে এবং তাই বল এই বন্টনের প্রচলিত ব্যবস্তাকে কতো কটা স্বাভাবিককে প্রতিপন্ন করে এর মধ্যে দিয়ে এবারে আমাদের যে আছে খাবার আছে ডেকরেশান আছে এসব অনেক কিছু আছে বাবার বন্ধু বান্ধব আছে এবার আমাদের ধরুন কোনো আত্মীয় বাড়ি থেকে অনেকই লোকজন আমাদের বাড়িতে আসবে তাদেরকে কিছু পরিবেশন করা সেগুলো তো রয়েইছে এবার তারপর সেখান থেকে মানে আবার আত্মীয় স্বজনদের এসিতে নিয়ে যাওয়া তারপর খাবার খাওয়া খাবারের সাথে সবাই মানে বন্দু বান্দব বা আত্মীয় স্বজন সব একসাথে বসে একসাথে খাবার খেলাম নতুন পোশাক নতুন পোশাক কিনতে গিয়েছিলাম নতুন পোশাক পরে এসে খাবার খেলাম তারপরে উপহার বিনিময়ে সবাই উপহার বিনিময়ে সবাই মিলে চাঁদা দিয়ে সব কিছু করলাম এবারে ঘর সাজানো এ সব তো অনেক কিছু রয়েছে পরিবারে সাথে মানে আত্মীয় স্বজনদের সাতে দেখা করা পরিবারদের সাথে নিজেদের পরিবারদের মধ্যে দেখা করা আর বর্তমানে সমাজও সাঙ্ঘাতিক শ্রেণি শ্রেণি বিন্যাস্ত কিন্তু এই শ্রেণি বিন্যাস পরিবর্তনশীল পরিবর্তনের মান উদ্যোগ হলো পার্থনা করতে গিয়েও উপহারের বিনিময়ে ঘর সাজানো হয়ে থাকে